পশ্চিমবঙ্গে ক্রিয়া খাত হচ্ছে একটা খুবই দরকার আজকালকার ছেলেরা যে মোবাইল ফোবাইল দেখে আগেকার মতন খেলাধুলা করে না এর ফলে তাদের শরীর খুবই খারাপ হয় এই জন্য খেলাধুলা করা খুবই উচিত যেমন ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন এইসব খেলা উচিত এইসব খেলা খেললে কি আমাদের শরীর মন দুটোই খুবই ভালো থাকে এর ফলে যারা অতিরিক্ত ভালো খেলে তারা পরবর্তী ধরুন ধারা ধরো আমি যেরকম ফুটবল খেলি আমি পরবর্তী ভালো যখন যদি ভালো খেলি পরবর্তীকালে আমি বাইরে ন্যাশনালের জন্য খেলতে পারব এর এর ফলে আমার শরীর মন দুটোই ভালো থাকে যারা আবার নানান ইত্যাদি খেলা খেলে তারা সেই খেলাটা যদি ভালো করে মনোযোগ দিয়ে খেলে তারাও পরবর্তীকালে আমাদের দেশের প্রতি খেলতে পারে এই এর ফলে তাদের শরীরও ভালো হচ্ছে তারা একটা কোনো জায়গায় গিয়ে পৌঁছাতেও পারছে খেলাধুলা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এই জন্য খেলাধুলা করা উচিত